হ্যাঁ আমার রান্নার বিশেষ পদ্ধতি আছে যেগুলি খাবারের স্বাদকে আরো বেশি সুস্বাদু করে তোলে এবং আমি এটা রান্নায় ব্যবহার করে থাকি আমি রান্না করতে পছন্দ করি তো আমি রান্না করতে শুধু নয় মানুষজনকে খাওয়াতেও খুব পছন্দ করি আমি বাড়িতে প্রত্যেক দিন প্রত্যেক দিন নাহলেও প্রায় দিন নতুন নতুন কিছু চেষ্টা করি এবং নতুন নতুন বানিয়ে খাওয়াই আমি বেশিরভাগ সময় আমার যেহেতু রান্না আমি পছন্দ করি নতুন নতুন জিনিস আবিষ্কার করি আবিষ্কার বলতে নতুন নতুন জিনিস চেষ্টা করি যে এটার সাথে ওটা মিশিয়ে কী রকম টেস্ট হচ্ছে বা কী রকম স্বাদ হচ্ছে বা খাবারকে আরো কীভাবে সুস্বাদু করা যায় তো আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি যে ম্যাগি মশলাটা খাই ম্যাগি যে খাই তার যে মশলাটা ম্যাগি মশলার থেকেও ভালো হয় যদি চাউমিনের মশলাকেও ব্যবহার করতে পারি তো সেই মশলাটা তো সেই মশলাটা আমি সমস্ত খাবারে দিতে পছন্দ করি কারণ আমি দেখেছি যে ওই মশলাটা যখন কেউ কোনো খাবারে ব্যবহার করে তো সেই খাবারের স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায় তবে হ্যাঁ অবশ্যই তার আগে মশলাগুলো ঠিকমতো দিতে হবে যদি আমি মাংস রান্না করি মাংসের যে পেঁয়াজ রসুন সেগুলো ঠিকমতো না কষে যদি শুধুমাত্র ওই চাউমিনের মশলা দিই তাতে তো খাবারের স্বাদ ভালো হবে না কিন্তু যদি ঠিকভাবে সমস্ত মশলা দেওয়ার পরে আমি যদি ওই ম্যাগি মশলাটা দিই মিট মশলা মানে মাংসের যে মশলা সেই মশলার বদলে তখন দেখা যাবে খাবারের স্বাদ মিট মশলা দিলে যতোটাই সে সা হতো তার থেকে অনেকটা বেশি দ্বিগুণ বেড়ে গেছে তো আমি সব কিছুতে ওই চাউমিনের মশলাটা ব্যবহার করেই থাকি খাবারকে সুস্বাদু করার জন্য এবং এটি আমার বিশেষ পদ্ধতি বা যা খাবারকে অতিরিক্ত বেশি সুস্বাদু করে তোলে